হ্যাঁ আমার একটা গোপন রয়েছে সেটা হচ্ছে যে আমি নুন লংকা এবং সমস্ত রকম মশলা দিয়ে তৈরি একটা স্পেশাল মশলা বানিয়েছি যেটি আমি রান্নার মধ্যে দিই তখন রান্নার স্বাদ অনেক বেড়ে যায় মাংস থেকে আরম্ভ করে সবজিতে আমার ওই স্পেশাল মাশলা দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং সেটি আমি নয় প্রত্যেকেই স্বীকার করেছে